হ্যাঁ বলছি এটা কি রমেশ পেপার এজেন্সি হ্যাঁ বলছি আপনাদের ওখানে যে স্থানীয় মানে আমাদের এখানে যে স্থানীয় পত্রিকাটি পাওয়া যায় এক হচ্ছে নদীয়া সংবাদ ওইটি কি আপনাদের কাছে আছে মানে ওইটা কি আপনাদের কাছে প্রত্যেকদিন আসে না অর্ডার দিয়ে পেতে হয় আচ্ছা এইটা নদীয়া সংবাদ সংবাদপত্রটা হচ্ছে সাপ্তাহিক পত্রিকা তো

আচ্ছা বলছি আমি যদি এই সাপ্তাহিক পত্রিকাটা পত্রিকাটা প্রত্যেক সপ্তাহে আমার বাড়িতে পেতে চাই তাহলে কি সেরকম ব্যবস্থা আছে বাড়িটা হচ্ছে আমার নদীয়া যে বাস স্ট্যান্ডটা আছে না ওরই ওরই পাশে যে জগন্নাথ মন্দিরটা আছে ওরই পাশের বাড়িটা আমার আর আমি মানে বুঝতে চাইছি আর কি একটা জিনিস যে মানে কোন পত্রিকাটা আমি এটা সাপ্তাহিক পত্রিকাটা নিয়ে নিলাম আরেকটা কোন পত্রিকা নেওয়া যায় আপনাদের কাছ থেকে ধরুন প্রত্যেক দিনের পত্রিকা হিসাবে আর প্রতিদিন আর বাকি যে সব পত্রিকাগুলো ওইগুলোও আসে আপনাদের কাছে হ্যাঁ কোনটা এর মধ্যে থেকে ভালো হবে একটু বললে যদি ভালো হতো আর কি

আচ্ছা আনন্দবাজার পত্রিকা তাহলে কাল কালকে হচ্ছে মানে আপনার আপনাদের কাছে কি গিয়ে নামটা প্রথমে লেখাতে হবে যে আমার বাড়িতে প্রত্যেকদিন কেউ পত্রিকা দিয়ে যাবেন সেই ব্যাপারে হ্যাঁ চুক্তিটা আমি বলছি রেজিস্ট্রি চুক্তি রেজিস্টার হ্যাঁ বলছি চুক্তিটা রেজিস্টার করতে কি আমাকে আপনাদের কাছে যেতে হবে না আপনারা কেউ আসবেন আমার বাড়িতে আচ্ছা তাহলে কাল সকালে আমার বাড়িতে পেপার দিয়ে যাবেন আর এই ব্যাপারে যিনি আসবেন ওনাকে একটু বলে দেবেন প্লিজ ঠিক আছে স্যার এই দুটো এই কথাই রইল আচ্ছা ধন্যবাদ